হ্যাঁ আমি আপনাকে এখানকার নতুন কোনো সংকল্প ঘটনার কথা বলতে পারবো যেটা আমার ভালো লেগেছে যেমন আগে আগে আমাদের উত্তর চব্বিশ পরগনা যে আমি যেই গ্রামে থাকি সেই গ্রামে আসতে গেলে ও মানুষজন মানে সেই গ্রামে রাতের বেলা ধরো আসতে গেলে মানুষজনকে একটি ছোট্ট বনভূমি বল্লেও ঠিক হবে না মানে ছোটো একটা জঙ্গলের মানে কি বলবো সেখানে গাছপালা বো মানে প্রচুর ভর্তি আছে তাই জঙ্গলের মতনই গাছপালা হয়েছে রা আছে তো সেখানে মানে মানুষের লাগানোই এসে গাছপালা কিন্তু সে এখন জঙ্গলের মতো দেখায় সেখানটা পেরিয়ে আসতে হয় তো সেখানে যখন গ্রামের মেয়েরা যখন রাতের বেলা আসতো তারা অবশ্যই তারা হাতে লাইট নিয়ে আসতো যে লাইটে আর কত কী কী হবে তাদেরকে ভয় পেত অতিরিক্ত এবং তারা ভয়ে আর একটু রাতেরবেলার ধরুন বিকালে টিউশনি গেছে আসতে আসতে একটু রাত হয়ে গেছে তো তারা তখন আসতে পারত না সবাই ভয় পেতো সেখানে এবং এখন সেক্ষেত্রে সেখানে অনেকগুলি দোকান করা হয়েছে এখনই দোকান করা হয়েছে কতকগুলো এবং তার ফলে সেখানে আর কোনো অসুবিধা হয় না এবং সেখানে লাইটের ব্যবস্থা কত কত লাইটের ব্যবস্থা করা হয়েছে তো সেক্ষেত্রে তাদের খুবই সুবিধা হয়ে গেছে